আমাদের পুরাতন জিনিসই সব থেকে সকলেরই ভালো লাগে লাগার কারণ একটাই যে এই আমাদের ভবিষ্যতে যে আমাদের বাচ্চা কাচ্চা যখন থাকবে তারা দেখতে পাবে যে তাদের আগেকার জীবনে কী ছিল ঠিক আছে আমি এইসব বিষয়ে তেমন কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নই তো আমি আমার নিজের ঘরে যেমন তোমার আগেকার দিনের কাঠের যে রেডিও বলুন কাঠের বা পুরাতন পয়সা বলুন আগেকার দিনের এক টাকার নোট সেই সব বা দু টাকার নোট এইসব আগেকার দিনে যা ছিল যে এক পয়সা দু পয়সা এগুলো আমার সঞ্চয় করতে খুবই ভালো লাগে যে এইগুলো আমাদের আগেকার লোকের মধ্যে এখনকার বাচ্চা বাচ্চা সবাই যারা থাকবে তারা যেন ভবিষ্যতে দেখতে পারে যে আগে এই সব পয়সাগুলো চলত যে সব পয়সা আমরা জীবনে দেখিনি যেমন তোমার পুরাতন আগে কাঠের টি ভি বা পুরাতন নানা রকম এই যে রেডিও এইসব কি এখনকার বাচ্চারা কেউ দেখেনি যার জন্য এইগুলো আমাকে মানে খুব মানে এগুলো আমাকে পুরাতন জিনিস কিনে বলুন বা সঞ্চয় করে যেথা থেকে পারি আমি এগুলো আলাদা গুছিয়ে গুছিয়ে রাখি আর এইসব বিষয়ে ক্লাবের সঙ্গে আমি কোনো যুক্ত নই আর এ পুরাতন জিনিস এগুলো বর্তমানে যদি আমাদের কাছে থাকে এগুলো কী হয় আমাদের মানে অনেক অনেক সময় হয়ে যায় যে নাতি পুতি যারা থাকে তারা তখনই বলতে পারবে যে আমার এরকম দাদু রেখে দিয়ে গিয়েছিল কি অমুক যে আমার বাবা এগুলো রেখে দিয়ে গিয়েছিল যে এইসব পুরাতন জিনিসগুলো কালেকশন করতে আমার খুবই ভালো লাগে যার জন্য আমি যেখানে যত পুরাতন জিনিস মানে অনেক আগেকারের দিনের জিনিসগুলো সেগুলো আমি কালেকশন করে রেখে দিয়েছি যেমন আগেকারে যেমন হাজার টাকার নোট ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে বা পাঁচশো টাকার নোট আগেকারে বন্ধ হয়ে গিয়েছে এগুলো কিছু কিছু সময় কালেকশন করে রাখলে তখন এই আগেকার মানে জিনিসগুলো রেখে দিলে তখন বলতে পারব এত সালে এই টাকাটা বন্ধ হয়েছিল এই এক পয়সাটা এত সালে বন্ধ হয়েছিল দু পয়সাটা এত সালে বন্ধ হয়েছিল এইসব জিনিসগুলো জানা যায়